রান্না করার সময় আমি সব সময় ননস্টিকের পাত্রই বেশি ব্যবহার করে থাকি এবং কাটার হিসাবে ছুরি কাটটি ছুরিটা বেশি ব্যবহার করি এবং এছাড়াও আমি বসে যখন কাটি এ মাছ বা এঁচোড় তখন কিন্তু আমি বটি ব্যবহার করি কারণ আমি রান্না করার সময় যখন অ্যালুমিনিয়ামের কড়াতে রান্না করি তখন কিন্তু সে রান্নাটার স্বাদ ভালো হয় কিন্তু আমি রান্নাটা কড়াটা রান্না হয়ে গেলে কড়াটা মাজতে ভালো পারি না বলে আমি ননস্টিকের পাত্র ব্যবহার করি যেটাতে কিন্তু কড়াটা বেশি পুড়ে না এবং মাজতেও খুব সহজে হ মাজা হয়ে যায় এবং যখন আমি বড়ো কোনো কিছু রান্না করি তখন লোহা বা অ্যালুমিনিয়ামের কড়াইতে রান্না করার চেষ্টা করি বা রান্না করে থাকি আর বেশি অনেক বেশি আনাজ হলেই তখন আমি বোঁটি ব্যবহার করি নাহলে ছুরি সাহায্যেই আমি কাটার ব্যবহার করি বা কেটে থাকি